তারা এবং মহাবিশ্ব অধ্যয়ন থেকে আমরা আমাদের যে মহা বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে তার সম্বন্ধে জানতে পারি বিভিন্ন গ্রহ উপগ্রহ নক্ষত্র নক্ষত্রপুঞ্জ ছায়াপথ এবং এদের অবস্থান সম্বন্ধে জানতে পারি এছাড়াও আমাদের ব্রহ্মাণ্ডের বাইরের যে ব্রহ্মাণ্ড রয়েছে মহাবিশ্বের ব্রহ্মাণ্ড মহাশূন্য সম্বন্ধে আমরা বিভিন্ন ধরনের তথ্য লাভ করি কীভাবে নক্ষত্ররা একে অপরের থেকে দূরত্বে অবস্থান করছে কোনো নক্ষত্রের কত বয়স বা কীভাবে তাদের সৃষ্টি তাদের উৎপত্তি এই সমস্ত বিষয়গুলো মহাবিশ্ব এবং মহাবিশ্ব অধ্যয়নের মাধ্যমে আমরা জানতে পারি